বড় মাছ ধরতে বলতে আমরা যখন কলেজে পড়তাম আমার তিন চারটে বন্ধু ছিল বান্ধবী ছিল বান্ধবীগুলো একদিন বলছিল যে চল আমরা যাই গ্রামের বাড়িতে বেড়াতে তো গিয়েছি তিন চারজন মিলে গিয়ে বড় একটা পুকুর গিয়ে দেখলাম বান্ধবীদের বড় একটা পুকুর বিশাল বড় একটা পুকুর তো আমরা বললাম হ্যাঁ এবার গ্রামে এসেছি যখন একটু মাছ খাওয়ার দরকার তো বান্ধবী বলল বান্ধবীর মা বলল যে হ্যাঁ হ্যাঁ মাছ ধরতে পারো তো ধরো তা জাল টাল তো ছিল না আমরা দোকান দিয়ে বড়শি সুতো সব কিছু কিনে নিয়ে তিন চারটে আমরা বড়শি পাতলাম সেই বড়শিগুলো নিয়ে পুকুর ধারে গিয়ে আটা মাখিয়ে ছিপ ফেলছি সবাই আনন্দ করে ছিপ ফেলছে ছিপ ফেলতে ফেলতে কারো ছিপে কই মাছ কারো ছিপে পুঁটি মাছ কারো ছিপে পোনা মাছ ছোট বড় তো উঠতে আছে ওরা তো ভীষণ আনন্দ করছে সে আনন্দ করতেই আছে কিন্তু আমার ছিপে তো কিছু পড়ছে না আমায় নিয়ে সবাই অট্টহাস্য করছে যে তোর ছিপে কিছু পড়ছে না তুই কী রকম এ রকম বলতে থাকে কিন্তু দেখো খানিক পরে দেখলাম যে হ্যাঁ আমার ছিপে একটা বিশাল বড় একটা মাছ উঠেছে আমি তো টানতে পারছি না সবাই ছুটে এলো আমার ছিপের কাছে এসে সবাই মিলে টেনে উপরে ওঠালাম ডাঙায় দেখলাম বিশাল একটা দু কেজি আড়াই কেজি জনের কাতলা মাছ হ্যাঁ সেই কাতলা মাছটা নিয়ে আমরা চার বন্ধু কী আনন্দ করছি এ দিকে ঘরে বান্ধবীর মা মাসি এসে আমাকে বলল হ্যাঁ বিশাল বড় একটা মাছ হয়েছে হ্যাঁ মাছটাকে খেতে হবে বলে মাসিও বড় বালতি নিয়ে এসেছে একটা বালতিতে ধরছে না মাছটা ছটফট ছটফট করতেই থাকছে হুম তা একটা ব্যাগ নিয়ে আসল ব্যাগ নিয়ে এসে মাসি মাছটাকে নিয়ে গেল মাছটাকে নিয়ে যাওয়ার পর মাসি বড় একটা বঁটি বার করল বঁটি দিয়ে যখন কাটছে তখন কী একটা দুঃখ হচ্ছে কতটা রক্ত মাছটা ছটফট ছটফট কী ভাবে কষ্ট পাচ্ছে মাছটা দেখেই তখন আমার খুব একটা কষ্ট হচ্ছে ইশ মাছটা কেমন ছিল কত বড় একটা মাছ মাসি কাটছে তো রক্তই রক্ত তা দেখে তো কী একটা যেন হচ্ছে এ বার মাসি সেটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা ভাজল ভেজে নিয়ে মাছটাকে ভালো করে রান্না করল আমি মনে মনে ভাবছিলাম মাছটা যদি মাথাটা দেয় তা হলে তো ভালো লাগবে কেন আমরা তো এখন শহরে থাকি পুকুরের মাছ তো তেমন কিছু খাওয়া হয় না টাটকা মাছ বই তো মনে মনে ভাবছিলাম কিন্তু আমার তো বান্ধরীর বাড়ি বলতে লজ্জা লাগছিল নিজের কথাটা তো আমি চুপ আছি খাবার সময় দেখলাম যে হ্যাঁ মাসি সেই মাথাটাই আমার দিয়েছে হুম সেই মাথাটা দেখে তো আমি অবাক এত বড় মাথা আমি খাব কী ভাবে তো আমার বান্ধবীরা বলছিল যে এত বড় মাথাটা খাবি কী করে না আমিও তাদের বলছিলাম যে আমার থেকে তবে একটু নাও সবাই সবাই মিলে একসঙ্গে একটা থালাইতে বসে সে কী আনন্দ করে খাচ্ছি আমরা চার বান্ধবী আর আমার মাসি তো ওই ভাবে দেখে হাসতেই থাকে হ্যাঁ খুব ভালো লাগছে আজকে তোমাদের চারজনকে আজকে খুব ভালো লাগছে বলে মাসি এই ভাবে আনন্দ করছি আমরা সবাইও আনন্দ করে খাচ্ছি কিন্তু মাছটা যে এত টেস্ট সে আর তুলনা করার মতো না টাটকা মাছ এত সুন্দর টেস্ট সে আর কিছু বলার মতো এত অদৃশ্যতার টেস্ট সে কী আর বলব এই বলে আমার বক্তব্যটাকে আমি শেষ করছি